ঝাড়গ্রাম জেলায় কর্মসংস্থান অনেক রকমই রয়েছে এখানে কৃষিও রয়েছে শিল্প রয়েছে এবং পরিবহন ব্যবস্থাও রয়েছে মানুষ সরকারি চাকরিও করেন এবং বেসরকারি চাকরিও করেন কিছু কিছু মানুষ আছে যারা বেসরকারি চাকরি কিন্তু পছন্দ করেন এবং কিছু মানুষ আছে যারা চাষ বাস করে জীবিকা নির্বাহ করে এখানকার জীবিকার উদ প্রধান উৎস হল কৃষিকাজ কৃষিকাজ করেও মানুষ যেমন জীবিকা নির্ভর করে তার পাশাপাশি কিন্তু শিল্পে চাকরি করেও কিন্তু তার জীবিকা নির্বাহ করেন তারা এছাড়াও কিছু মানুষ তারা সরকারি ও বেসরকারি কাজও করেন যেমন সরকারি কাজ এখন তো নেই বললেই চলে সরকারি কাজের আর সুপারিশ কোথায় সরকারি কাজ যদিও হচ্ছে তার আবার সুপারিশ নেই সুপারিশ আছে তো চাকরি নেই এখন আর সরকারি চাকরি নেই বললেই চলে এর ফলে বেকারত্ব দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং মানুষের শিক্ষিতর হার বাড়ার কারণে বেকারত্বর হারও প্রতিনিয়ত বেড়ে চলেছে এর ফলে বিভিন্ন বনের বা ফরেস্ট ডিপার্মেন্টে মানুষ ও বেকার মানে বেসরকারি দপ্তর থেকেও মানুষকে নিয়োগ করা হচ্ছে যার ফলে মানুষ মানুষ বেসরকারি চাকরিও করছেন